স্বনির্ভরগোষ্ঠী বা এস এইচ জি হল দরিদ্র মানুষের ছোটো দল একটি স্বনির্ভরগোষ্ঠীর সদস্যরাও একইরকম সমস্যার সম্মুখীন হন তারা একে অপরকে সাহায্য করে এবং তাদের সমস্যার সমাধান হয় স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের সদস্যদের মধ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রচার করে সঞ্চয় ব্যাঙ্কে রাখা হয় এটি স্বনির্ভর গোষ্ঠীর নামে সাধারণ তহবিল এস এইচ জি তার সাধারণ তহবিল থেকে সদস্যদের ছোটো ঋণ দেয় মহিলাদের কর্মসংস্থানের জন্য কিছু ভালো সুযোগ যেগুলো আমি মনে করি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজগুলির মানে চাহিদা আছে সেই সমস্ত কাজগুলির ক্ষেত্রে তাদেরকে শিক্ষা প্রদান করা এই শিক্ষা প্রদানের জন্য একটা সঠিক ইন্সটিটিউট যেটা আমি মনে করি সেটা হচ্ছে আই টি আই আই টি আই কোটাতে বিভিন্ন ধরনের কোর্স থাকবে যেগুলি মহিলাদের কর্মসংস্থানের জন্য একটি ভালো সুযোগ সৃষ্টি করবে